মহিলারা সাধারণত মাছ ধরার ক্ষেত্রে প আমাদের প্রতাক্ষভাবে সাহায্য না করলেও পরোক্ষভাবে সাহায্য করে যেমন মাছের চারা গেঁথে দেওয়া বা ছিপ দিয়ে মাছ ধরা দোনের সাহায্যে মাছ ধরা এর মাধ্যমে মান মেয়েরা আমাদেরকে মাছ ধরার ক্ষেত্রে সাহায্য করে হ্যাঁ মেয়েদের ধারে এ মেয়েদের দ্বারায় বিশেষভাবে যেমন এছাড়াও রয়েছে যেমন তারা রান্না করে হাঁড়ি কুড়ি মা হাঁড়ি কুড়ি বাসনপত্র মেজে না আমাদের প্রতক্ষভাবে আমাদেরকে সাহায্য করে এছাড়াও মেয়েরা আর কোনো দিক থেকে পিছিয়ে নেই যেমন গাড়ি চালানো থেকে থেকে শুরু করে এ বাজার ঘাট করা থেকে শুরু করে হ্যাঁ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু মেয়েরা এতে এখন দক্ষতা অর্জন করেছে কারণ মেয়েরা ভারতবর্ষে আমার আগের থেকে অনেক মেয়েদের অনেক ডেভেলপ হয়েছে যেমন সব দিক দিয়ে ডেভেলপ শিক্ষকতার দিক দিয়ে বলুন ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে দিক দিয়ে বলুন গান বাজনা সমস্ত কিছুই মেয়েদের মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েদের অনেক অধিকার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সব ক্ষেত্রে মেয়েদের পরিষেবাগুলো আগে দিয়েছে যেমন যেম যেমন ভারত সরকারও যেমন দিয়েছে রাজ্য সরকারও তেমন দিয়েছে আর এছাড়া মেয়েদের যে মেয়েদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া যেতে দেওয়া হয় না কারণ তাদের ওই নদীতে যে সমস্ত ঢেউগুলো বা সমুদ্রে যে সমস্ত ঢেউগুলো ওঠে সেগুলো খুব ভারি ঢেউ যাতে তারা ভয় পেয়ে যায় এবং যদি নদী নৌকা উল্টে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরিবারকেন্দ্রিক একটা বসহ মানে ভয় ভীতি সৃষ্টি করে বা তাদের একটা ডুবে ডুবে গেলে পুরুষ মানুষ তা তাও তাড়াতাড়ি সে সমস্ত সেফটি জায়গায় যেতে পারে কিন্তু মহিলা তাদের ক্ষেত্রে ততটা সেফটি নাই যার জন্য সমুদ্রে যেতে দেওয়া হয় না তাদেরকে